সেলাই এবং বোনার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় সুতো আর আমার বিশেশত সুতির কাপড় বানাতে আমি বেশি পছন্দ করি কারণ সুতির কাপড়ের জিনিস পরে খুব আরাম হয় আর সুতোটা খুবই প্রয়োজনীয় এই সেলাই বা বোনাইের ক্ষেত্রে এছাড়া এখন নতুন প্রযুক্তিতে অনেক যন্ত্রপাতি এসেছে সে যন্ত্রপাতিগুলো ব্যবহার করে আমরা এই বোনাইের কাজ বা সেলাইয়ের কাজ খুব সহজে করতে পারি এবং আমাদের চোখের উপর জোর খুব কম পড়ে কারণ আমরা এটা প্রমাণিত যে সেলাই বা বোনাই বেশি করলে চোখের অসুখ হয় বা হাতের পেশির প্রবলেম হতে পারে কিন্তু বর্তমান প্রযুক্তিতে বিভিন্ন মেশিনের সাহায্যে যদি এগুলো করা হয় তাহলে অনেক সুবিধা হবে এবং মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে আর কাজও জলদি জলদি হয়ে যাবে